শখ হিসাবে বাগান করতে গিয়ে আমি নিজের মদ্যে ধীরতা এবং ও সৃজনশীলতা খুঁজে পেয়েছি এবং কাজ থেকে এসে বাগানে সেই গিয়ে বসে বাগানে গাছগুলোকে ঠিকভাবে জল দেওয়া গাছের দেকভাল করা এসব নিজের থেকেই নিজের মধ্যে একটা শান্ত খুব খুশির মনোভাব সৃষ্টি করে এজন্য আমি বাগানকে আমার শ প্রিয় শখ হিসাবে বেছে নিয়েছি